পশ্চিমবঙ্গে নানারকম শিল্প সংস্কৃতির মধ্যে নানারকম বোঝাপড়া হয়ে থাকে এবং নৈপুণ্য ভূমিকা পালন করে যেমন পশ্চিমবঙ্গে শিল্পর মধ্যে পড়ে কুটির শিল্প তাঁত শিল্প নানারকম শিল্প ওই শিল্প প্রচারের মাধ্যমে মানুষের শান্তি বজায় থাকে আর শিল্পর মাধ্যমে মানুষের কাজকর্ম করার ফলে নানারকম উপার্জনের পথ এগিয়ে আসে সেই পথের মাধ্যমে তাদের দৈনিক জীবন চলার জীবনযাত্রা গঠন হয় এবং সংস্কৃতি অন্তর্ভুক্ত করে পর্যটন হিসাবে ব্যবহার করা হয় এবং এবং ল্যান্ডমার্ক কেনা হয় ঐ ল্যান্ডমার্ক ব্যবহারের ফলে আমাদের জীবনযাত্রা অত্যন্ত কো অত্যন্ত সচল হয়ে উঠে এবং ভূমিকা প্রচার করে এবং প্রচারের মধ্যে শান্তি ও সম্প্রদায় বজায় থাকে এইভাবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করে পর্যটন কেন্দ্র স্পষ্টভাবে গড়ে উঠ উঠেছে এই পর্যটন কেন্দ্র স্পষ্টভাবে গড়ে উঠার পর এর উল্লেখযোগ্য প্রতিবেদন হলো যেমন ল্যান্ডমার্কের ভূমি এই ভূমির মাধ্যমে আমরা নানাভাবে অন্তর্ভুক্ত করতে পারি